দৌড়ানোর জন্য আমার পছন্দের জুতো হলো অ্যাডিডাস এর জুতো আমি সাধারণত বুট কিনি এবং এই বুট পরে দৌড়ানো আমার জীবনে এবং মনে এক পূর্ব অনুভূতি আনে এবং আমাকে দৌড়াতে আকর্ষণ করে এই জুতোর দাম কম এবং জুতোর ভিতরটা নরম তুলা থাকে তাই আমরা এই জুতো কিনি দাম কম বলে আমরা বাজারে যাই তাই আমরা এই জুতো পাই বাজারে এবং এই জুতো পছন্দের আমার দৌড়ানোর জন্য নির্দিষ্ট পোশাক আছে পাতলা সুতির টেকসই সাত ও হালকা জুতো সুতোর জামা এই রকম জামা পরে দৌড়ানো আমরা অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারি জামার মধ্যে বাতাস আসে ফলে গরম লাগে না আমরা সবাই এই ধরনের জামা কিনে থাকি আমি এ ধরনের জুতোপুরে দৌড়াতে গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো এইসব বুট কম দাম এবং এইসব বুট আমাদের খুবই ভালো লাগে এই জন্য আমরা এসব বুট পরিি দৌড়াই দৌড়াতে গেলে পাতলা সুতোর জামা পরা দরকার যাতে বাতাস চলাচল করে এবং আমাদের গরম না লাগে